বাচ্চাদের বই আমার খুব ভালো লাগে বাচ্চাদের বইয়েতে এখন অনেক ছবি দেওয়া আছে যেগুলো দেখে বাচ্চারা কোনটা কী সেটা চিনতে শিখছে যেমন কোনটা পাখি কোনটা পশু কোনটা কী পাখি পাখির ভাগ আছে কোনটা কী পাখি কোনটা টিয়া পাখি কোনটা কাক কোনটা ময়ূর কোনটা যে কোনও ধরনের পাখি বাচ্চাদের বইয়ে যে ছবিগুলো দেওয়া আছে সেটাতে সেটাতে বাচ্চারা রঙ দিচ্ছে রঙ দিয়ে ছবির যে যে ছবিটা দেওয়া আছে তার সাথে রঙ ভরছে রঙ ভরে বাচ্চারা সেই যে ছবিটা ছবিটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দিচ্ছে এখনকার যে বাচ্চাগুলো একবারেই কিছু জানে না তারা এখন নতুন বই থেকে অনেক কিছু শিখতে পারছে কোনও পশু ধরো বাঘ ভাল্লুক হরিণ গরু ছাগল প্রতিটা পশুকে চিনতে শিখছে বই থেকে দেখে কারণ বইয়েতে ছবি দেওয়া আছে বাচ্চারা সংখ্যার সাথে পরিচিতি হচ্ছে একটার পর আরেকটা ছবি আঁকা আছে তারপর আরেকটা ছবি আঁকা রয়েছে এরকম করে এক দুই তিন চার পাঁচ এরকমভাবে বাচ্চারা সংখ্যার সাথে পরিচিত হচ্ছে বইয়ে যে ছবিগুলো দেওয়া আছে সেখান থেকে সংখ্যার সাথে পরিচিতি পাচ্ছে তারপর যেকোনো যেকোনো মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে চিনতে শিখছে ওখানে প্রতিটা ছবি দেওয়া আছে কোনটা হাত কোনটা পা কোনটা মাথা কোনটা মুখ কোনটা গলা প্রতিটা জিনিসের ছবি দেওয়া আছে বাচ্চারা সেইখান থেকে চিনতে পারছে যে কোনটা কী কিভাবে কী হচ্ছে এখন যে বই বাচ্চাগুলো বই জানে না বই পড়তে পারে না তারাও তারাও বই থেকে দেখে অনেক কিছু শিখছে প্রতিটা বইতে খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে জিনিসগুলোকে যাতে বইগুলো দেখে যে কেউ বুঝতে পারে অনেকটা ভালোভাবে জিনিসগুলো বোঝানো রয়েছে প্রতিটা জিনিস সম্বন্ধে বাচ্চাদের অভিজ্ঞতা অনেক বাড়ছে আগের থেকে এখন যে বাচ্চাগুলো বইগুলো নিয়ে অনেক সময় বইগুলোতে কালার করছে বাচ্চারা নিজেরা বসে বসে একটা পাখির কালার দেওয়া আছে সেই কালারটা সেই কালারটা ভরছে যেটা যে কালার সেটা তার সাথে ম্যাচ করাচ্ছে প্রতিটাতে রঙ করছে প্রতিটা ছবিতে রঙ করে ছবিটা একটা একটা দৃশ্য হচ্ছে ছবিটা ফুটে উঠছে যেমন যেকোনো ছবিতে ছবিটা খালি ছবি এঁকে দেওয়া রয়েছে সেটাতে সেটাতে একটা পূর্ণাঙ্গ ছবির রূপ বাচ্চারা দিচ্ছে বই অনেক অনেক ভালো করার কারণে প্রতিটা ছবি ছবি এঁকে দেখিয়ে প্রতিটা জিনিসকে বোঝানো হয়েছে যাতে করে আরও সহজভাবে বাচ্চারা জিনিসটা শিখতে পারে জিনিসটা জানতে পারে এর থেকে এর থেকে ভালো করে আর কোনোভাবে শেখার মানে পদ্ধতি হয়তো এখন আর নেই এতেই অনেক বাচ্চা ভালোভাবে শিখছে অনেক বাচ্চা কেন প্রতিটা বাচ্চাই ভালোভাবে শিখতে পারছে ভালোভাবে এটাকেই এটাকে নিয়ে অনেক এগিয়ে যেতে পারছে অনেক তাড়াতাড়ি এরা পারছে এগুলো শিখে যেতে শিখে সেগুলো থেকে তারা আরও নতুন কিছু শেখার চেষ্টা করছে বাচ্চার ভিতরে একটা শেখার মানসিকতা আসছে কারণ বাচ্চারা সব জিনিস ছবি ফুল এগুলো দেখতে বা এই এইসব টাইপের দেখতে এখন খুব ভালোবাসে তাই সেই জিনিসগুলোর প্রতি বাচ্চাদের একটা আলাদা টান তাই পড়ার প্রতি এই টানটা বসছে কারণ বইয়ে যদি ছবি না আঁকা থাকতো বইগুলোতে যদি যদি ভালোভাবে দেওয়া না থাকতো তাহলে বাচ্চাদের পড়ার যে মানসিকতা সেটা হয়তো অতটা ভালো থাকতো না তাই বাচ্চারা সবসময় এখন মন দিয়ে পড়ার চেষ্টা করছে পড়ছে সবকিছু বই থেকে বাচ্চারা শিখতে পারছে যাতে করে বাচ্চারা অনেক ভালোভাবে পড়ার জায়গাটায় যেতে পারছে পড়ার প্রতি একটা ইন্টারেস্ট আসছে বাচ্চারা পড়ার প্রতি একটা একটা ইচ্ছা প্রকাশ করছে কারণ ওখানে অনেক অনেক ধরনের ছবি দেখতে পাচ্ছে